হ্যালো হ্যাঁ আমি ক্যাব বুক করতে চাইছি হ্যাঁ হ্যাঁ লাস্টে তিনশো ওই না ওই গাড়িটাই আমি নেবো সুনীল মাইতি ড্রাইভার ছিলেন হ্যাঁ হ্যাঁ সুনীল মাইতি সুনীল মাইতির গাড়িটাই নেবো ওনাকেই পাঠাবেন আমি দুদিন আগে ওনার গাড়িতেই গেছি না না আমি অন্য কারোর গাড়িতে চড়বো না আমি ওনার গাড়িতেই চড়বো আর ওনাকেই পাঠাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আজকে রাত্রির বেলা নটা হ্যাঁ বীরভূম আপনার ইয়ে থেকেই সাইথিয়া থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্টেশন যাবো হ্যাঁ পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে ওনার কাড়েই আমি কিন্তু শ্যামল মাইতি বলে দিলাম ওনার কাছেই ওনার ইয়েতেই আমি যাবো অন্য কোনো গাড়ি পাঠাবেন না প্লিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা রাখছি তাহলে